ভারতের সমাজে ধর্মের বিশাল বড় ভূমিকা কারণ এই ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমান শিখ ঈশাই সব ধর্ম নির্বিশেষে একসাথে একসঙ্গে বসবাস করি আমরা একে অপরের সাথে খুব ভালো করে ব্যবহার করি কথা বলি এবং সবাই সবার ধর্মকে বিশ্বাস করে এবং রেসপেক্ট করে সব ধর্মের উৎসবে সবাই সবাই যোগদান করে এবং আমরা এটাই একটি আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এবং পৃথিবীর প্রতিটা দেশ আমাদের এই ঐক্যবদ্ধতাকে দেখে আমাদের প্রচন্ড অবাক হয় এবং আমাদের ভারতীয় নাগরিক হিসেবে উচিত আমাদের মধ্যে এই ঐক্যবদ্ধতা সারাজীবন বা আমাদের পরবর্তী প্রজন্মে এটি প্রচলিত করা কারণ একটি বাগানে সব রকম ফুল ফুটে থাকতে ভালো লাগে একটি বাগানে এক কালারের ফুল ভালো লাগে না সেই রকমই একটি দেশে বিভিন্নরকম ধর্ম একসাথে থাকবে সেটাকেই খুব ভালো লাগে